আমি দোকান থেকে একটা উলের চাদর কিনি শীতকালে গায়ে দেওয়ার জন্য চাদরটা এত নরম খুব সুন্দর গায়ে দিয়ে খুব আরাম তারপরে প্রতিদিন চাদরটা গায়ে দিই গায়ে দিয়ে তো আমার খুব ভালো লাগে হটাৎ একদিন চাদরে একটু চা পরে যায় তখন ভাবি চাদরটাকে একটু কেচে নিই হটাৎ সার্প দিয়ে চাদরটা যখন কাচি চাদর একটু পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখি চাদর থেকে অনেক রঙ উঠে গেছে এত রঙ উঠে গেছে চাদরটা কাচার পরে যখন মেলি পুরো ফ্যাকাশে হয়ে গেছে তারপরে দেখি চাদরটা একদম উলগুলো কুঁকড়ে কুঁকড়ে গেছে চাদরটা গায়ে দেওয়ার মতো অবস্থাতেই নেই তারপরে যখন দোকানে নিয়ে গেলাম দোকানদারকে বললাম চাদরটা একদমই খুব বাজে কম দামির চাদর